সাথী হোটেল থেকে বলছেন আমি আপনাদের ওখানের একটা রুম নিতে চাই হ্যাঁ কত কী ভাড়া পড়বে বা কোনো নিয়ম কানুনগুলো একটু যদি বলেন আচ্ছা আপনাদের মানে পার নাইট ভাড়া না চব্বিশ ঘণ্টার ওপরে ভাড়া নেন ওখানে আপনাদের ওখানে অ্যাডাল্ট কজন চাইল্ড কজন এরকম কিছু ব্যাপার আছে কি না ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে আপনার যা জানার ছিল আমি জেনে গেছি আর তাহলে আমি নিজের ডকুমেন্টস নিয়ে আপনাদের সাথে দেখা করব ঠিক আছে হুম হুম হুম সেখানে গেছি তাদের স্টাফেদের অড বিহেভিয়ার থাকে তারপরে খাবার সার্ভ ঠিকঠাক করে করে না আর বুকিং করার জন্য অ্যাডভান্স কত দিতে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল ঠিক আছে রাখছি তাহলে